আমাদের হাওড়া জেলায় হিন্দু মুসলিম সমান ভাবেই আমারা বসবাস করি গত কিছু বছর আগে আমাদের হিন্দু মুসলিম সংখ্যা গরিষ্টতাই ছিলো হিন্দুরাও আমারা সংখ্য়ায় বেশি ছিলাম এখন কিছু পারিপার্শ্বিক কারণের জন্য আমরা হিন্দুরা অনেকটা স্বাবলম্বী ছিলাম যার জন্য অনেকে এই হিন্দু মুসলিম যে সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি বেশিরভাগ হাওড়া জেলাতেই হিন্দু মুসলিম মানুষ বাস করি তবে হিন্দুরা পর্যায়ক্রমে অনেক সংখ্যায় কমে যাচ্ছে মুসলিমরা সেই তুলনায় অনেক বেশি সংখ্যায় মানুষ বেড়ে যাচ্ছে কারণ তারা শিক্ষাগত যোগ্যতায় অনেকটা কম তারা যেরকম ধরুন না হিন হিন্দুদের মধ্যে একটা পরিবারে বাচ্চা কাচ্চা খুবই কম নেয় তারা জানে যে একটা বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে যা খরচা সেই সবগুলো তারা মেন্টেন করতে পারে না যার জন্য একটা দুটোর বেশি বাচ্চা কাচ্চা নেয় না কিন্তু মুসলিমরা সেই হিসেবে তারা অশিক্ষিত শিক্ষার মান তাদের কম তার জন্য তারা এই সব নিয়ে পো ভাবনা চিন্তা করে না তারা তাদের মতো যে যটা পারে বাচ্চা নি কাচ্চা নিয়ে যায় এর জন্য কী হয় এর জন্য এখনকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের হিন্দুর থেকে মুসলিমের সংখ্যা প্রায় বেশি হয়ে গেছে আগে যেরকম ছিলো ধরো না ওই ষোলো পারসেন্ট মুসলিম ছিলো বাকিরা হিন্দু ছিলো এখন সে জায়গায় প্রায় চল্লিশ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে এর জন্য তারা কী করছে বসবাসের তাদের যেহুতু বাচ্চা কাচ্চা বেশি তাদের বসবাস করার জায়গাও বেশি লাগচে যার জন্য তারা যে জায়গাগুলো দখল করচে এর জন্য মাঝে মদ্যেই হিন্দু মুসলিমদের মদ্যে একটা বচসা বা ঝগড়া সৃষ্টি হচ্ছে এই সৃষ্টির পরে সিষ্টির মানে এই ঝগড়ার জন্য দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে এই সব বিচার হচ্ছে না যার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছে প্রশাসনের স্থানীয় প্রশাসন না হলেও তারপরে আবার আদালতে যেতে হচ্ছে এই সব নিয়ে এই আদালতে গিয়ে এই বিচার ব্যবস্থার